পাঁচটা আন্তর্জাতিক শহর হলো ভারত তো রাজধানী দিল্লি বাংলাদেশ তার রাজধানী ঢাকা চীন তার রাজধানী সাংহাই আফগানিস্তান তার রাজধানী কাবুল জাপান তার রাজধানী টোকিও